আমি তো পেশাদার সাঁতারু নই তাই সাঁতারের পদ্ধতি জানা নেই গ্রামে বাস করি পুকুরে সবাই যখন বাচ্চারা যেভাবে সাঁতার কাটে পুকুরের জলে স্নান করতে বাচ্চাদের যেমন ভালো লাগে স্নান করতে করতে একটা সাঁতার শেখা সেভাবেই শিখেছি এছাড়া আলাদা কোনো পদ্ধতি জানা নেই তবে যোগব্যায়াম করেছি যোগব্যায়াম করলে যোগব্যায়াম করলে সাঁতারের সঙ্গে সাঁতারকে প্রভাবিত করে সাঁতারের সঙ্গে যোগব্যায়ামের একটা টাচ আছে বলে আমার মনে হয় যোগব্যায়াম যেমন শরীরকে ভালো রাখে প্রত্যেকটা মানুষেরই যোগব্যায়াম করা উচিত সাঁতারও তেমন প্রত্যেকটা মানুষেরই করা উচিত যোগব্যায়াম করলে যেটা হয় সেটা হলো হজম ক্ষমতা বাড়ায় হজমটাকে ভালো করে হজম হতে সাহায্য করে তেমন সাঁতারও হজম করতে সাহায্য করে আর শরীরকে ভালো রাখে যোগবায়াম করলে রক্ত সঞ্চালন যেমন ভালো হয় সাঁতার কাটলেও রক্ত সঞ্চালনও ভালো হয় আমার মতামতে এইটুখানি এর বেশি আমার কিছু জানা নেই আর সাঁতার তো অবশ্যই ভালো সাঁতার অবশ্যই ভালো